বোনার ক্ষেত্রে সেরকম কোনো আমার সমস্যা হয় নি বা এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু সেলাইয়ের ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছিলো এই মুহুর্তে মনে পড়ছে আমি যখন প্রথম প্রথম সেলাই শিখি তারপরে হচ্ছে কাজ একজন একটা দিদির নিয়েছিলাম সেই দিদিটার হচ্ছে ব্লাউজ করতে দিয়েছিলো আমাকে তো মাপটা আমার হয়তো ভুল নেওয়াই হয়েছিলো দিদিটার হচ্ছে ব্লাউজটা খুবই ছোটো করে ফেলেছিলাম এবং সে একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার কথা ছিলো তো সেই সময়ে হচ্ছে সে অনুষ্ঠান বাড়িতে সেইটা পরে যেতে পারেন এবং তার জন্য সমস্যার সম্মুখীন হয়েছিলাম এবং যদি বলেন যে আপনি কীভাবে এটি কাটিয়ে উঠলেন তো আমি সেই পরিবর্তনকালে মানে ব্লাউজটা নিয়ে তার ভিতরে অনেকটা কাপড় রেখে দিয়েছিলাম সেইটাকেই আবার খুলে ভালো করে সেলাই করে আবার বাড়িয়ে দিয়ে আর কি সেই ব্লাউজটা ঠিকঠাক মাপ এনেছিলাম এ থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি শিখেছিলাম যে অবশ্যই ভালো করে মাপটা নিতে হবে এবং কাটিংটা ভালো করে তো অবশ্যই করতে হবে এবং সেলাইয়ের দিকেও মনোযোগ দিতে হবে